আমরা যখন ছোটো ছিলাম চার পাঁচ ভাই বোন ছিলাম আমরা পরস্পর সব সবাই মিলে নানির বাড়ি যাওয়ার খুব শখ নানির বাড়ি যাব মাকে খালি খালি বলতাম চলো না মামির নানির বাড়ি যাবো নানির বাড়ি যাবো নানির বাড়ি ছিল প্রায় পাড়া গ্রামের মধ্যে পাশে পাশে পুকুর তারপরে সেই ছোট্ট নদী বাঁশ নদী হ্যাঁ ওইখানে গিয়ে সবথেকে আগে পুকুরে চান করবো পুকুরে চান করার খুব শখ আর এদিকে করতে দিবে না বাড়ির বড়োরা পুকুরে চান করতে দেিবে না ভয় স্নান করতে দেবে না ভয় তো কী করে কী করে যাবো যখন বড়োরা চুপচাপ কাজে ব্যস্ত হয়ে গেলে তখন চুপ করে গামছাটা চুরি করে নিতাম গামছাটা চুরি করে নিয়ে পুকুর চলে যেতাম পুকুরে গিয়ে সাঁতার কাটবো চান করবো তারপর বড়োরা জানতে পারলে ছুটে গিয়ে উঠাতে ওঠ তোরা ওঠ বদমাস ওঠ বাড়ি চল এরকমভাবে আমাদেরকে বাড়ি নিয়ে আসতো তারপরে সেই কাছেই বাগান আমের বাগান ঝড় উঠলে আম কুড়াতে যাবো এগুলোর খুব শখ ছিল আমাদেরকে এগুলোও খুব শখ ছিল আমাদেরকে তারপরে সে আম কুড়াতে যাবো তারপরে পাড়া গ্রামে সেই ছোট্টো নদী দুদিকে দুই গামছা ধরে ভাই বোনরা যে মাছ ছাঁকবো ছোটো ছোটো মাছ উঠাবো এগুলোর জন্যই নানির বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত করতাম আর যেটাই বলবো মামাদেরকে সেটাই করে দেিবে খাবারের জিনিস খেতে খুব প্রিয় এটা খাবো ওটা খাবো মামা এটা খাবো পরে গ্রামে খাবার তো বুঝতেই পারছেন তাল দিয়ে জিনিস তৈরি কী দিয়ে জিনিস তৈরি বিভিন্ন রকমের খাবার ওগুলো খেতে খুব পছন্দ ছিলো হ্যাঁ ওই জন্য যেতাম তারপরে সেই পাড়াতে আরও কত সব পরিচিত ছেলে ছিলো তাদের সঙ্গে গাদি খেলবো ওই জন্য আমরা নানির বাড়ি যেতে খুব পছন্দ করতাম নানির বাড়ি থেকে আসার তো নামই নিতাম না কি যাবো চলো আর মা বলত চলো না গো চলো চলো তোমাদের স্কুল সব কামাই হচ্ছে স্কুলে যেতে হবে চলো বাড়ি চলো তোমরা আজ যাবো না কাল যাবো না করে করেই আমরা দেরি করতাম তারপরে আসার সময়তে কত মন খারাপ তারপরে সেই মামাদের কাছে পয়সা মামা পয়সা দাও মামারা পয়সা দিত সেই পয়সা নিয়ে সে নিজের বাড়িতে কত আনন্দ করে সব জিনিস কিনে খেতাম তারপরে আমাদের আরও সব আশেপাশে যারা সব বাচ্চারা ছিলো তারাও আসতো আসার সময়তে তারাও বলতো তোমরা চলে যাবা গো তোমরা চলে যাবা আমাদেরকে আর ভালো লাগে না একটুও ভালো লাগে না তোমরা চলে যাবা তো কত রকম তারা আফসোস করতো মানে আবার আসবো তো দেখো না আবার কত তাড়াতাড়ি চলে আসবো নানির বাড়ি আবার এসে মজা করবো তোমাদের সঙ্গে নিয়ে কত সব আমরা একসঙ্গে দাঁড়িয়ে গল্প টল্প করে গিয়ে গাড়িতে চাপতাম গাড়িতে চাপার সময়তেও সব দাঁড়িয়ে আছে গাড়িতে আছে হাত দেখাচ্ছে ওদের চোখেও জল আমাদের চোখেও জল আসার সময় এরকম করে আস্তে আস্তে আস্তে দেখছি না রাস্তাটা শেষ দেখাদেখি সব বন্ধ হয়ে গেলো